মাছ ধরার জন্য পুকুরে মানে জাল নিয়ে যেতে হবে জাল তারপরে একটা বালতি এগুলো নিয়ে যেতে হয় নিয়ে তার যেখানে মাছ ধরবো সেখানে আগে থেকে ভাত কিংবা মুড়ি কিংবা মাছের খাবার গুঁড়ো এগুলো ফেলে দিতে হয় মানে ফেলে রাখতে হয় কার যাতে মাছগুলো ওখানে এসে জড়ো হয় আর তারপরে ওখানে ছিপ ফেলে মাছ হবে মাছ হবে মাছ হবে তাই জন্য করে আগে থেকে ওগুলো ফেলে রাখতে হয় আর জাল ফেলে ছিপ ফেলে মাছ ধরে এবারে বাড়ি নিয়ে চলে আসতে হবে আর ধরো কখনও কখনও আমরা নদী নদী এলাকায় মাছ ধরতে গেলাম সেখানে সেই টল ট্রলি ওই ওইগুলো ব্যবহার করতে হয় অনেক অনেক মানুষের নিয়ে সঙ্গে নিয়ে যেতে হয় নিয়ে ওখানে মাছ ধরতে হয় মা ও মানে নদী এলাকায় ট্রলি ছাড়া ট্রলি দিয়ে মাছ ধরতে হবে নদী ট্রলিতে মাছ ধরতে হবে আর লোক সঙ্গে নিতে হবে তারপর নৌকায় ওখানে কি বালতি মালতি নিয়ে যাবে ওখানে একটা করে সেই মাছ ডকারে ওইগুলো নিয়ে যেতে হয় ওগুলো নিয়ে ওখানে ওতে ওতে মাছ রাখতে হয় তা ওই মাছগুলো নিয়ে তো মানে খাই না অনেকে খায় বেশি মাছ পড়লে বিক্রি করে কম মছ পড়লে ও বিক্রি করে খুব কম পড়লে বাড়ি নিয়ে যায় আর বেশ অনেক বেশি হলে বিক্রি করে দেয় বিক্রির জন্য টাকা পায় সেই টাকা দিয়ে অন্য কিছু করে আর যদি কখনও সুন্দরবনের দিকে আমরা মাছ ধরতে যাই তখন তো ওখানে বাঘ সিংহ এইসব থাকার তো ভয় মানে মাংসাশী প্রাণী তাই ওদের জন্য অন্য মানে অন্য কোনো ব্যবস্থা অনে মানুষ দু তিনজন কি চার পাঁচজন এরকম যেতে হয় ওখানে তবে তা বাঘ ভাল্লুক থাকা ভয়ের জন্য বাঘ ভাল্লুকের ভয়ের জন্য ওদের মারা যন্ত্রপ এই সব জাল মাল এগুলো নিয়ে যেতে হয় নিয়ে গিয়ে ওখানে মাছ ধরতে হয় মানে ভয়ে ভয়ে মাছটা ধরতে হয় হ্যাঁ সুন্দরবন দিয়ে কি আমার একটা মাসির বাড়ি আছে তোই একবার ওই মাসির বাড়িতে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম তারপর মা মিশো তখন মাছ ধরতে যাচ্ছিলো মাছ ধরতে যাচ্ছিলো আর তখন মিশো বলছিলো যে আমার সাথে চল তা আমি বলছিলাম যে যাবো না বাঘ ভাল্লুক আছে ভয়ের জন্য তা বললো চল কিছু হবে না আমি যাচ্ছি একটা মেসোর সাথে মাছ ধরতে গিয়েছিলাম গিয়ে গিয়ে মজা পেয়েছিলাম খুব মজা মানে গা পাখি এগুলো দেখেছি তারপর পান কৌটি বক এগুলো মানে দেখা যায় মানে মজাও লাগছিলো আর ভয়ও লাগছিলো একটু আধটু তবে গিয়ে তা মাছ ধরলাম ধরে বাড়ি এসে তা আমি ছোটো বলে আমার মেসো আমাকে তখন অনেক দিন আগে গিয়েছিলাম তো আমি ছোটো বলে আমার মেসো আমাকে নিয়ে যায়নি বেশি দূরে তা কাছ থেকেই ধরে মাছ ধরে নিয়ে আমরা চলে এসেছিলাম আর আরে একবার মানে আমার একটা মামিদের বাড়িতে গিয়েছিলাম গিয়ে তো ওখানে মানে অনেক অনেক নদী আছে ওখানে নদীতে তা ওখানে সেই মাছ তো দেখা যায় অনেক মাছ কতর ভতর ঢুকে যায় তবে আমরা দেখেছিলাম গিয়েছিলাম গিয়ে মানে বেশি বড় বড়টি মোটামুটি সরু তা মানুষ লাভ মানুষের কিছু হবে না মানে সেরকম ক্ষতি হবে না তা একটা কী মাছ ছিল তবে ওটা ধরার জন্য আমরা নেবেছিলাম কিন্তু ধরতে পারিনি কেন কারণ কথর ভিতর থেকে গিয়ে গিয়ে আর নদীর যখন ভাটা পড়ে তখন নেবেছে জরের সময় নাবে নি কারণ ডুবে যাও তাই জন্য করে আমরা নেবে ছিলাম আর নেবে যেই মাছগুলো ধরতে যাচ্ছি গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে গিয়ে আর নদীর ভেতরে নদীর দিকে চলে যাচ্ছে তাই আমরা ধরতে পারিনি কিন্তু দু দিনবার গিয়েছিলাম ধরার জন্য ওই মাছটা তবে ওখানে আমার মামি মামিদের বলছিলাম ধরে যেিতে মামিরা কী পারবে সেটা তো কতার ভেতর ঢুকে গিয়েছিলো তা আমরা নদীতে নেবে গা ধুয়েছিলাম ধুয়ে তবে একটা মাছ হাতে এসেছিল ধরেছিলাম ধরে তার তোদের চারটে হাত মানে মানুষের যেরকম চার হাত পা ওই মাছট আরও সেরকম চার হাত পাটা মা মাছ কেউ খায় না তা ধরেছিলাম ধরে ফের ছেড়ে দিয়েছিলাম তখন খুব ভালো লেগেছিলো মাছ ধরতে গেলে তো খুবই ভালো লাগে মানুষের আর তার সঙ্গে আবার পাখি অনেক রকমের মাছ যেমন জেলি ফিশ দেখা যায় মানে বড় বড়ো নদীর দিকে গেলে তো জেলি ফিশ দেখা যায় তারা তারা মাছ অনেক কিছু দেখা যায় তা খুব মজা হয়েছিলো গিয়ে তা আমাদের এখানে তো সেরকম মানে নদী নেই নদী দূরে আছে তো গিয়ে আমাদের খুবই মজা হয় এই কারণেই আমরা নদীতে যাই মানে মাছ ধরার জন্য ঘুরতে মাছ ধরে মাছ ধরেই মানে আমাদের পুকুরে তো মাছ ধরি যেমন ছিপ দিয়ে আমি তো বেশিরভাগ ছিপ দিয়েই ধরি ছিপ দিয়ে ধরলে পুঁটি মাছ অনেক রকমের মাছ ওঠে জাল দিয়ে ধরলে বড়ো মাছগুলো ওঠে বেশিরভাগ